হ্যালো কল্যাণ তুমি বাড়িতে আছো আমার একটু গ্যাসের খুব প্রয়োজন আমার গ্যাসটা লাগবে কেন আমার বাড়িতে অনুষ্ঠান আছে হ্যাঁ আমি গ্যাসের এই নাম্বার বলছি পাঁচ দুই চার সাত এই নাম্বারে আমার গ্যাসটা তাড়াতাড়ি যেন বুক হয় আমার বাড়ি পঁচিশ তিরিশজন লোক এসেছে আমার কালকের একটা অনুষ্ঠান আছে হ্যাঁ আমার গ্যাস এক্ষুনি খুব দরকার গ্যাস না হলে আমার খুব অসুবিধা হচ্ছে বাড়িতে অনুষ্ঠান আছে তুমি আরেকটা নাম্বার বলে দিচ্ছি চার দুই ছয় এক হ্যাঁ তাড়াতাড়ি আমার গ্যাসটা যেন বুক হয়ে যায় আর তাড়াতাড়ি গ্যাসটা যেন আমার বাড়ির মধ্যে পৌঁছে যায় আমার গ্যাস না হলে আমার গ্যাসের খুব সমস্যা হচ্ছে অনুষ্ঠান আছে বাড়িতে লোকজন এসেও গিয়েছে গ্যাস না হলে আমার খুব অসুবিধা হবে তুমি তাড়াতাড়ি আমার গ্যাসটা যেন আমার বাড়ির মধ্যে পৌঁছে দাও